হ্যাঁ সৌমিত সরকার বলছি হ্যাঁ বলুন হ্যাঁ ভালোই তো রেজাল্টটা হয়েছে এবারে ভর্তি হব আর কি ওই জন্যে প্রিপারেশান চলছে আর কি আমি তো ডাক্তারি লাইনে পড়তে চাইছি আর কি

হুম ম্যাডাম ওই কোর্সটা কত টাকায় কমপ্লিট হবে এরকমও তো ব্যাপার থাকে না

তবু তো এবারে বুঝতে পারছেন টাকাপয়সা তো বেশি নেই বাড়ির লোকের আর্থিক অবস্থা খুব খারাপ অত তো মানে তবুও ইচ্ছা আছে স্কলারশিপের দ্বারাই চলে যাব আর কিছু পয়সা দিয়ে ডাক্তারিটা পড়তে চাই আর কি

হুম চাকরি পরিস্থিতি খুব খারাপ চাকরির কোনো আশা নেই চাকরি হবে না জানি ওই জন্যে ডাক্তারি লাইনটা বেছে নিলাম আর কি তবুও ইঞ্জিনিয়ারিং লাইনটা এখনও অতটাও কিছু কাজ টাজ নেই ওই জন্যে স্কলারশিপ আছে ওই জন্যে কম টাকাপয়সা একটু দিয়ে আর কি ডাক্তারি লাইনটায় পড়তে চাইছি আর কি ঠিক আছে ম্যাডাম তাহলে বাড়ির লোককে বলি যে এরকম একটা নদীয়া জেলা থেকে ফোন করছিল এরকম কলেজে ভর্তি নেবে বলছে তাহলে কী করে এখন দেখি জিজ্ঞাসা করতে হবে তাহলে বাড়ির লোককে হুম না এখন তো বাড়ির লোক কেউ বাড়িতে নেই এখন এবারে যখন আসবে তাহলে তখন ফোনটা তাহলে দেবো বলবো ফোন করছিল এক জায়গা থেকে আর এরকম ব্যাপার ব্যাপারে বিষয়ে জিজ্ঞাসা করব বলব তাহলে যে বলব ফোন করতে বলেছে হুম ঠিক আছে

সব দেখে বুঝিয়ে দেবো এবারে বলব ঘরে হুম ঠিক আছে হুম